যেহেতু আমি শহরের বাড়িতে থাকি তাই পশুপালন সম্পর্কে বা কৃষি পালন ই সম্পর্কে আমি তেমন জানি না কিন্তু যখন আমি গ্রামের বাড়িতে যাই তখন দেখি সেখানে মানুষজন পশুপালন করে কৃষিকাজ কাজ বাজ হয় তাই পশুপালন করে সেখানে গেলে একটু গরু ছাগল হাঁস মুরগি পোষে তাদের সেখান থেকে আমি যেমন গরুর দুধ ছাগলের বাচ্চা হাঁস মুরগির ডিম বিক্রি করে অনেক অর্থ পেতে পারে এছাড়াও কৃষিকাজ করলে কাজ বাজ করে অনেক অর্থ পাওয়া যায় ফসল ফলানো যায় বিক্রি করলে সেখান থেকেও টাকা আয় করা যায় আর এছাড়াও এই যে ছাগল মুরগি যে মাংস বিক্রি করলেও প্রচুর পরিমাণে অর্থ পাওয়া যায় এই এলাকায় আমার মনে হয় যে কজন লোক এই ব্যবসায় জড়িত তারা অনেকেই এই ব্যবসা করে পশুপালন চাষবাস কৃষিকাজ অনেকেই করে কারণ এর থেকেই প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারে গ্রামের মানুষজনেরা আমি যেভাবে এই ব্যবসাটিকে ভালো করতে চাই আরও সেটি হলো এই ব্যবসা পশুপালন ভালোবাসা রাখা যায় খেটে দেওয়া যায় দেখাশুনো করা যায় তাহলে সেটা খুব ভালো হয় আরও ভালো জায়গায় যেতে পারে আর কৃষিকাজ করা যায় হালও ভালো হয় এইভাবেই জিনিসটাকে আরও ভালো